বিভিন্ন গোষ্ঠী বা জাতির মধ্যে শান্তি ও বোঝাপড়ার জন্য খেলাধুলোকে এইভাবে ব্যবহার করা হয় যে এলাকায় কোনো অনুষ্ঠানে নানারকম খেলাধুলোর আয়োজন করে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষরা একত্র হয়ে খেলাধুলোটা করবে এবং কেউ কেউ দেখবে এছাড়াও এলাকায় মাঝে মাঝে একটু খেলাধুলোর আয়োজন করা ভালো এর ফলে এলাকার মানুষরা তাদের মনেও একটু আনন্দ শান্তি থাকে তারা আনন্দ করে খেলাটা দেখতে পারে বা কেউ কেউ খেলাটা করতে পারে এভাবেই খেলাধুলোর মধ্যে খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়